হ্যাঁ এটা কি নাসিমা নার্সারি বলছেন হ্যাঁ আমি এই বর্ধমান থেকে বলছিলাম আমার আর কি এই টবে লাগানোর মধ্যে কিছু গাছ সম্বন্ধে জানার দরকার ছিল আমি আর কি গাছ কিনতাম হ্যাঁ হ্যাঁ বাড়ির ছাদে আচ্ছা আমাকে তাহলে কি দু তিনটে গাছ বলুন যেগুলো আর কি মানে একটু তাড়াতাড়ি বড় হয়ে যাবে তা আমি যেহেতু বাড়ির টবে লাগাব তাই আমার একটু মানে ছাদটা আর কি ভালো মতো সাজাতে চাই আপনি এমন কিছু গাছ বলুন যেগুলো কি খুব তাড়াতাড়ি আর কি হয়ে যায় বড় হয়ে যাবে আর কি আচ্ছা তাহলে আপনি মানে কীরকম কী রেটে বিক্রি করেন এই গাছগুলো আচ্ছা তাহলে ওই এবার এবার ধরুন গাছ আমি ধরুন কিনে নিলাম তো এবার তো ওটাকে কিছু দেখভাল করার জন্য সার টার কিছু দিতে হতে পারে তো ওখানে আমি কী কী দিতে পারি আর কি আচ্ছা তো আপনি কি ওই নার্সারিটা কি আপনি দেখভাল করেন না অন্য কোনো লোক থাকে আর কি মানে যদি আমি গিয়ে আপনাকে না পাই আর কি তখন আমি কী করে অর্ডারগুলো দেবো আচ্ছা তো আপনি মানে আমি কখন গেলে আর কি কথা বলতে পারব আপনার সাথে যে এটায় কি ডেলিভারি ব্যবস্থা পাওয়া যাবে এটাতে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি কাল পরশু করে যাব তাহলে গাছের অর্ডার দিতে ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ